বর্তমানে আমি ভারত সরকার অধীনিস্ত স্টিল অথোরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের চাকুরীজীবী আমি যেখানে কাজ করি এটি হল ইস্কো স্টিল প্ল্যান্ট এই চাকরিতে বা এই ইস্কো স্টিল প্ল্যান্টের জীবিকাতে আমি আমার গ্র্যাজুয়েশান অর্থাৎ বিটেক ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করার পর পরীক্ষা মারফৎ ইন্টারভিউ দিয়ে জয়েন করেছিলাম